হ্যাঁ বলুন তা খাট কিনতে হলে তো তোমার তো আমার দোকানে আসতে হবে দেখতে হবে এসে আছে স্টীলের খাট আছে কাঠের খাট আছে লোহার খাট আছে এবার তুমি কীরকম খাট নেবে সেটা তোমার উপরে এবার তুমি দোকানে এসো এসে দেখো দেখে কথা বলো সেইভাবে কীরকম দামের ভিতরে নেবে খাট আছে তোমার ন হাজার টাকার আছে দশ হাজার আছে আর ড্রেসিং টেবিল তো বিভিন্ন মডেলের আছে এবার তুমি কীরকম চাইছ ও তিন হাজার টাকা আড়াই হাজার টাকা থেকে শুরু আছে এবার তুমি কীরকম চাই চাইছ সেরকম তোমার এসে দেখতে হবে নতুন মডেল এসেছে হুম নতুন মডেল খুব সুন্দর সুন্দর এসেছে এবার তুমি দেখো এসে এসে আমার সাথে কথা বলো দেখি যেরকম নেবে হ্যাঁ এসেছে নতুন ধরনের মডেল এসেছে এবার তুমি একদিন আসো এসে দেখো কীরকম দামের কীভাবে নেবে কীরকম নেবে হ্যাঁ আলনা আছে নতুন মডেল স্টিলের আলনা আছে কাঁচের আলনা আছে এবার তোমার যেটা ভালো লাগে কেমন নেবে সেইভাবে দেখতে হবে হাজার টাকার আছে আলনা একটা স্টিলের কাঁচের আলনা আট নশো টাকা করে আছে বক্স খাট আছে তোমার ওগুলো তেরো চৌদ্দ হাজার টাকার আছে ঠিক আছে তাহলে তুমি একদিন এসো তাহলে এখন আমি রাখছি ঠিক আছে